আমাদের গ্রামে কলের জল পাওয়া যায় এবং কলের জলের পাইপ মাটির গভীর স্থলে দিলে একটু পরিষ্কার স্বচ্ছ জল পাওয়া যায় সেটা খেলে আমাদের উপকার হয় এবং যদি কম লেয়ারে দেওয়া হয় সেটা আমাদের পক্ষে ক্ষতিকর পেটের বহুত রোগ দেখা দেয় এবং আমাদের এখানে সরকার আমাদের সুবিধার্থে সাদা জলের ব্যবস্থা করে দিয়েছে সেটা খেলে টোটালি আমাদের কোনো আর শরীরে কোনো রোগ সৃষ্টি হয় না সেটা আমাদের জন্য খুব একটা ভালো কাজ করেছে এবং আমাদের কলের জলের মধ্যে অনেক আবর্জনা থাকে সেটা আমাদের সাদা জলের মধ্যে পাওয়া যায় না সেটা একটা আমাদের জন্য খুব ভালো একটা বিষয়